আমার মনে হয় গ্রামাঞ্চলের তরুণ প্রজন্ম উপযুক্ত জীবনসঙ্গী পেতে সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ এখন বেশিরভাগ লোকই শহরকেই পছন্দ করে শহরে বসবাস করলে অনেক সুবিধে পাওয়া যায় যেমন বিভিন্ন ধরণের দোকানপাট ব্যবসা বাণিজ্য এসব তো আছেই তাছাড়া সিনেমা বায়োস্কোপ থিয়েটার আমোদ প্রমোদ করার মতো জায়গা রেস্টুরেন্ট সবকিছুই শহরে যথেষ্ট পরিমাণে আছে গ্রামে সেগুলোর অভাব দেখা যায় তাই গ্রামের লোকেদের থেকে শহরের লোকদেরকেই লোকে সেরকম ছেলেদেরকে শহরের ছেলেদেরকে তারা জীবনসঙ্গী হিসেবে বেছে নিতেই ভালোবাসে সেই কারণেই গ্রামের তরুণ প্রজন্ম উপযুক্ত জীবনসঙ্গী পেতে সমস্যার সম্মুখীন হচ্ছে